হুম ব্যাগ হুম কবে কবে কবে হারিয়ে গেছে কীভাবে হারিয়ে গেছে অ্যাঁ

হ্যাঁ অবশ্য আপনি যদি রিপোর্ট করেন আপনার ব্যাগ যদি থাকে আপনি ব্যাগ সুরক্ষিতভাবে পেয়ে যাবেন হ্যাঁ তো আপনার আপনার নামটা বলবেন

ঠিক আছে তাহলে আপনার নাম হ্যাঁ আপনার না আপনার নাম হ্যাঁ আপনার আপনার নাম সৌমেন মন্ডল আপনার বাড়ি বীরভূম আমি সবই লিখে রেখেছি ব্যাগটা আমি যদি পাই আপনাকে আমি রিটার্ন করবো এই নাম

হ্যাঁ ঠিক আছে